আমার প্রথম ফোনটি সম্ভবত স্যামসাং কোম্পানিরই ছিল এবং ওটা বোতামযুক্ত ফো ফোন ছিল যেটাতে শুধু বার্তা আদান প্রদান হত এবং আমাদের একটা এফএম যে রেডিওটা আমি শুধু শুনতে পেতাম তো প্রথমেই যখন ওই ফোনটা পেয়েছিলাম তো সেটা তো নিশ্চই একটা তার উপকারিতা পেয়েছিলাম নিজেই আমি কোথায় আছি আমি সেই খবরটুকু আমি আমার বাড়িতে পৌঁছে দিতাম বা আমার বাড়ি থেকে যদি আমাকে ফোন করে তুমি কোথায় কীভাবে আছো আমার কথা কী আমি এটা আমার যেহেতু আমার কথা বলা হচ্ছে আমি তাই আমার কথা বলছি এটা প্রত্যেকটা জনসাধারণের ক্ষেত্রেই এটা প্রথমে উপকার হয়েছিল পরবর্তী ক্ষেত্রে যখন স্মার্টফোন এলো তখন দেখলাম এই একটা বিশাল একটা জায়গা নিয়ে আছে যেটা গোটা পৃথিবীটাকে দরকার হলে আমার হাতের মুঠোর মধ্যে আবার চলে আসছে যেখানে আমার একটা হোয়াটসঅ্যাপ রয়েছে আমার ফেসবুক রয়েছে আমার ইনস্টাগ্রাম রয়েছে এবং আমার সব থেকে বড়ো জিনিস যে গুগল রয়েছে সেই গুগল থেকে আমরা প্রচুর জিনিস যে অনেক অজানা তথ্য আমরা জানতে পাচ্ছি তো এই স্মার্টফোনের প্রযুক্তিটা ভীষণভাবে দরকার ছিল এবং এখনও পর্যন্ত মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কিন্তু উপকারেই আসছে